আগেরকার দিনের মানুষজনরা এই কৃষিকাজকেই জীবিকা নির্বাহ হিসাবে বেছে নিয়েছেন কিন্তু এখনকার যুগে পরিবার কৃষিকাজে নিযুক্ত থাকলেও তাদের সন্তানরাই এই কৃষিকাজে নিযুক্ত হন না তারা পড়াশোনা করে বাইরে এবং চাকরি করে নিজের জীবিকা নিৰ্বাহ করে কিন্তু এই কৃষি যে আমাদের গুরুত্বপূর্ণ সেটা কৃষিকাজ না থাকলে আমাদের খাওয়া দাওয়া এগুলো কিন্তু আমরা খেতে পারব না তাই কৃষিকাজে অনেক সুবিধাও আছে এবং অসুবিধাও আছে মানুষ কৃষিকাজ করে অনেক তাদের কৃষিকাজটাই ভালো লাগে এবং তারা এই কৃষির কাজ করেই তাদের নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে